হ্যালো বলছি তুই সুহানা বলছিস বলছি কি কলেজে আগের দিন পদ্য আমি জ্যোতি বলছি বলছি কি আগের দিন কলেজের পদ্যর যে ক্লাসটা করিয়েছিলো না ওই ক্লাসটা তুই করেছিস ও আমাকে একটু বুঝিয়ে দিতে পারবি আমি ওই ক্লাসটা না করতে পারি নি না তুই আমাকে একটু ও তাহলে কবে যাবো ঠিক আছে তোর কাছে নোট হবে ঠিক আছে কেমন আছিস

ভালো তুই তোর বাড়ির সবাই কেমন আছে

এই চলছে তোর হ্যাঁ বল কী করছিস কলেজে ক্লাস করি ওই ভালোই তুই